হ্যাঁ বলুন আপনি কীসের জন্যে ফোন করেছেন বলুন হ্যাঁ আমি যাবো কোনো এক দিন সময় করে যাবো গিয়ে নিয়ে আসবো ইয়ে পোশাকগুলোর দাম বুরখার দাম কেমন নিচ্ছেন বলুন একেকটা বুরখার পিছু দাম কেমন বলুন যে শাড়ির দাম ছিলো শাড়ির দাম ছিলো শাড়ির কেমন নিচ্ছেন

ঠিক আছে আমি ঠিক আছে আমি কোনো দিন এক দিন সময় করে যাবো গিয়ে নিয়ে আসবো হুম মার্কেট থেকে কিনে কেটে নিয়ে আসবো পোশাক আশাকের দাম কিন্তু খুব কম করে নেবেন কেন মার্কেটে ফেলছে মার্কেটে তো এমনি কম দাম আমাদের দোকান আছে ছোটো খাটো দোকান দোকানে তো বেশি দামে বিক্রি কোত্তে হয় আর কম বেশি দাম ওখানে একটু কম দামে না নিয়ে আসলে আমার তো পরতায় হবে না না ঠিক আছে আমার আমার দোকানে কাস্টোমার আছে আমি কোনো এক দিন সময় করে যাবো গিয়ে নিয়ে আসবো মালগুলো হ্যাঁ হ্যাঁ আমি যাবো গিয়ে নিয়ে আসবো মালগুলো চুড়িদার নাইটি বুরখা আরো অনো আরো অন্য হ্যাঁ অন্না বাচ্চাদের জামা কাপড় এগুলো সব নিয়ে আসবো ঠিক আছে তাহলে আমার দোকানে কাস্টোমার এসেছে রাখছি